জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমি যে যে পদ্ধতিগুলো অনুশীলন করে অনুসরণ করি সেগুলি হল সবার প্রথমত ঘরোয়া পদ্ধতি ফিটকারি চারকোল জলছাঁকনি বা বিভিন্ন রকমের মাটির কলসি মাটির পাত্র দ্বারা জল পরিশোধিত করা হয় এখন নতুন প্রযুক্তি এসে যাওয়ায় যেমন ফিল্টার অ্যাকোয়াগার্ড বা অনেক ধরনের প্রযুক্তি দ্বারা খুবই সহজ হয়ে যাচ্ছে এতে এক পাত্র থেকে আরেক পাত্রে খুব জলদি না খেটেই একদম জল পরিশোধিত হয়ে যাচ্ছে খুবই কম সময়ে আগেকার মানুষরা ঘরোয়া পদ্ধতি যেমন ফিটকারি কয়লা কাঠকয়লা দ্বারা জল পরিশোধিত করতে পারতো কিন্তু এখন সেগুলি করা যায় না ঘরোয়া পদ্ধতির প্রতিকার হচ্ছে ফিটকিরি কাঠকয়লা